পশ্চিমবঙ্গের প্রধান শিল্প সম্প্রদায় বা সংস্থাগুলি যা স্থানীয় শিল্পীদের সমর্থন এবং প্রচার করে সেগুলি হল বেঙ্গল আর্ট ফাউন্ডেশান আর্টিফ্যাক্ট আর্ট ফাউন্ডেশান শিল্প ও সংস্কৃতি ফাউন্ডেশান এর মধ্যে বেঙ্গল আর্ট ফাউন্ডেশন হলো একটি আর্ট গ্যালারি বেঙ্গল ফাউন্ডেশন হল একটি বাংলাদেশি অলাভজনক এবং দাতব্য সংস্থা এর সদর দপ্তর হল ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ফাউন্ডেশানটি বাংলাদেশের স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য অধিক পরিচিত এরপরে আসে আর্টিফ্যাক্ট আর্ট ফাউন্ডেশন পাঁচ জুলাই দু হাজার বাইশে একটি একটি বেসরকারি নিগমিত এটি অ অসরকারি কম্পানি হিসেবে শ্রেণীবদ্ধ এবং কলকাতায় রেজিস্টার অফ কোম্পানিতে নিবন্ধিত এই আর্টিফ্যাক্ট আর্ট ফাউন্ডেশন এর বর্তমান অবস্থা হল সক্রিয় আমরা নেটওয়ার্ক ও সমস্ত সংস্থা থেকে স্থানীয় শিল্পীদের সমর্থন এবং প্রচার করা হয় এখানে আমরা বাংলা ফাউন্ডেশন হচ্ছে আমাদের বাংলা ফাউন্ডেশন হচ্ছে এক বিশেষ বিখ্যাত যে সকল বড় বড় আর্ট স্কুল বা আর্ট ফাউন্ডেশনগুলি আছে সেগুলি এক বিশেষ নেটওয়ার্কের মধ্যে বাস করে আমরাও আমরাও হচ্ছে হচ্ছে এখানে ডিজিটাল ইন্ডিয়ায় এখানে বাস করি সে জন্য আমরা ফোন থেকে বা ফোন থেকে বা কোনো ওয়েবসাইট থেকে আমরা বিশেষ করে এই সকল আরও ফাউন্ডেশনের খবর পেয়ে থাকি আমরা বাঙালি আমরা সাধারণত সাধারণত আঁকা আঁকা ড্রয়িং এই সকল নিয়ে পড়ে আমরা থাকতে ভালোবাসি সেই জন্য আমাদের সমষ্টি আমাদের সমাজ এই এইগুলো ড্রইঙের প্রতি আঁকার বা আঁকার প্রতি বা নাচের প্রতি গানের প্রতি খুব আকৃষ্ট সে জন্য আমাদের সমাজে ছোটো থেকে বড়ো হয়ে ওঠা আমরা এই সকল জন্য উঠে পরা পরে আমরা এই সকল জিনিসের প্রতি খুব আগ্রহী হয়ে যায় এবং এই সকলের প্রতি আমরা খুব আমরা ইন্টারনেটের ইন্টারনেটের সাহায্য নিয়ে থাকে